আমি যে গায়ককে লাইভে শুনেছি সে হল অরিজিৎ সিং তিনি আমার তা তেনার তো গান লাইভ দেখতে খুবই ভালো লাগে এবং এর থেকে অভিজ্ঞতা আমার খুবই ভালো ছিল কেননা আমার অরিজিৎ সিং এর আমি খুব বড় ফ্যান এনার গলা শুনতে খুবই ভাল লাগে এঁনার সব রকম গান হিন্দি বাংলা সব রকম গানই কিন্তু আমার মন ছুঁয়ে যায় খুব ভালো লাগে এঁনার গান শুনতে কারণ মানে এঁনার গানগুলো মানে এত সুন্দর যে শুনলেই যে কারো মন ভালো হয়ে যায় আর তাছাড়াও আমি আরো যে গায়কদের লাইভে শুনতে চাই তারা হলেন তেনারা হলেন জুবিন শ্রেয়া ঘোষাল এনাদের কেও কিন্তু আমি লাইভে শুনতে চাই আমি লাইভে দেখেছি কিন্তু সেরকমভাবে কিন্তু এনাদেরকে দেখিনি মানে লাইভে দেখিনি তো আমি তাই চাই যে এনাদেরকে লাইভে শুনতে কেননা মানুষের জীবনে কিন্তু গান একটা কিন্তু অন্যতম জিনিস যখন কারো কোনো বিষয় নিয়ে যখন মাথায় কোনো একটা বিষয় নিয়ে চিন্তায় থাকি তখন কিন্তু গান শুনলে কিন্তু মানে অনেকটা ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো সেই জন্য আমি বলব যে গান আমার এনাদেরকে লাইভে দেখে এনাদের জীবন কাহিনি শুনতে খুব ভালো লাগে বা এনারা গান করছে এটা দেখতে খুব ভালো লাগে শুনতে ভালো লাগে তাই আমি এনাদেরকেও লাইভে দেখতে চাই আমি আমার এদের খুব ভালো লাগে দেখতে